লোকেরা বিয়েবাড়িতে কনেকে উপহার দিয়ে থাকে উপহারগুলি হল হা কানের হাতের পলা চুর বালা মানতাসা গলার হার চেন হার চকা হার মঙ্গলসূত্র কোমর ঝাপটা পায়ের নূপুর আঙট মাথার মুকুট এসব দিয়ে থাকে তাছাড়াও অন্যান্য বন্ধুবান্ধবরাও অনেকরকম জিনিস দিয়ে থাকে সেগুলি হল কাঁচের বাটি মোবাইল চশমা প্রেশার কুকার এসব দিয়ে থাকে কিছু ফার্নিচার সে ফার্নিচারগুলি হল ফা খাট গদি লেপ বালিশ ফ্রিজ কুলার এসব দিয়ে থাকে